পাখি দেখার জন্য যে কুসংস্কার ঐতিহ্য আছে সেগুলো আমি তেমন একটা বিশ্বাস করি না কিন্তু আমি এই প্রসঙ্গে এক দু কথা বলতে চাই যেটা হলো একদিন আমি একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে বন্ধু আর আমি যখন একসঙ্গে বসে গল্প করছিলাম তখন হঠাৎই একটা শালিক উড়ে এসে আমাদের সামনে বসে তখনই আমার বন্ধু আমাকে বলে যে ও আজ তুই এক শালিক দেখে দেখেছিস দেখবি আজ তোর দিনটা খুব খারাপ কাটবে তখন আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু ওদের বাড়ি কিছুটা সময় কাটানোর পর আমি একটা মন্দিরে যাই সেখানে গিয়ে দেখি মন্দিরটা বন্ধ হয়েছে তারপর যখন মন্দির থেকে বাড়ি আসি তখন রাস্তায় একটা বাইকের সাথে আমার ধাক্কা লেগে যায় এবং পায়ে কিছুটা কেটে যায় তারপর থেকে আমার সেই দিন খুব খারাপ কাটে তখন আমার মনে হয় যদি দুই শালিক দেখতাম তাহলে হয়তো খুব ভালো হতো দিনটা হয়তো আজকে দিনটার মতো এরকম খারাপ কাটতো না আজকের দিনটাও খুব ভালো কাটতো আর আমার সাথে খারাপ কিছু হতো না এছাড়াও বাড়ির উপর থেকে কাঠঠোকরা পাখি উড়ে উড়ে ডেকে গেলে নাকি কুটুম্ব আসে সেই কথাটাও আমি প্রথমে বিশ্বাস করতাম না একদিন আমি সকালে হঠাৎ দেখি কাঠঠোকরা বাড়ির ওপর দিয়ে ডেকে উড়ে চলে গেল তারপর দুপুরে দেখি হঠাৎ আমার পিসি আমাদের বাড়িতে আস এসেছে তখন আমি এটা বিশ্বাস করতে শুরু করি এছাড়াও কাককে অশুভ বলে মনে করা হয় কারণ কাকের মধ্যে নাকি ভূত আছে আর বাদুরকেও রাতে দেখা গেলে অশুভ বলে মনে করা হয় এছাড়াও আমি শুনেছি যে লক্ষ্মীপেঁচা বাড়ি আসলে বা বাড়ির আশেপাশে থাকলে বাড়িতে অনেক কিছু শুভ হয় আর বাড়িতে অর্থ আসে